পশ্চিমবঙ্গের পরিকাঠামো ভারতের অন্যান্য অংশের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে আমি বলব প্রথমেই যে আমাদের একটাই কথা আমার এখন মাথায় আসছে সেটা হলো ট্রাম আমরা কিছুদিন ধরেই শুনছি ট্রামটা তুলে দেবো তো তার তুলে দেবে সরি নট দেব পরিকাঠামো বলতে এই ট্রামটা কিন্তু আমরা শুনে আসছি অনেক ব্রিটিশ আমল থেকেই আছে তো আমার ব্যক্তিগত মতে ট্রাম যাতে না তোলা হয় কারণ এই ট্রামের উপরে ভিত্তি করে অনেক ঐতিহাসিক স্মৃতি পশ্চিমবঙ্গে আছে আর পশ্চিমবঙ্গে থাকা মানেই ভারতে থাকা আর এর জন্যও কিন্তু অনেক পর্যটকরা দেখতে আসছে আর ট্রাম সেকেন্ড কোথায় আছে আমার মনে পড়ছে না হয়তো আদার্স কোথাও আছে কিন্তু ভারতের মধ্যে কলকাতাতেই আছে আর ট্রাম দেখতে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক অনেক পর্যটক আসে তারপরে আমাদের এখানে সায়েন্স সিটি আছে জাদুঘর আছে জাদুঘরে এখানে জাদুঘরের মধ্যে অনেক কিছু সংরক্ষণ করা আছে সেই অনেক অনেক অনেকগুলো বছর আগে থাকে আর ঐতিহাসিক হ্যাঁ ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে যেটা পর্যটকদের ঘুরে দেখা দেখতেই পারে অবশ্যই অনেক পুরাতন আর পশ্চিমবঙ্গের পরিকাঠামো বলতে কি আছে হ্যাঁ আমাদের যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি আছে তারপরে আপনার জোড়াসাঁকো আছে বা দক্ষিণ দিনাজপুরে অনেক অনেক রাজাদের বাড়ি আছে পুর পুরাতন রাজাদের বাড়ি আছে তারপর আর হলো পশ্চিমবঙ্গে হ্যাঁ রাজবাড়ি আমরা যেগুলো বলি এগুলো অনেক পুরাতন জিনিস দেখতে গেলে পশ্চিমবঙ্গ ও ঘুরে তো দেখতেই হবে পশ্চিমবঙ্গে সুন্দরবন আছে পশ্চিমবঙ্গের আর নদী তারপরে ফারাক্কা ব্রিজ আছে এগুলো তো দেখা যেতেই পারে আর সেইভাবে তো মনে পড়ছে না অবশ্যই আপনারা জাদুঘর তো দেখতেই পারেন আর সেইভাবে হ্যাঁ প্রিন্সেপ ঘাট একটা আছে দক্ষিণেশ্বর মন্দির আছে পশ্চিমবঙ্গে কালীঘাট টেম্পেল আছে এরকম অনেকই পরিকাঠামো আছে পশ্চিমবঙ্গে সেগুলো রাজ্যটিকে ঘুরে তো অবশ্যই দেখা দেখতে পারেন এবং পর্যটকদের জন্য এটা অনেকটা আকর্ষণীয় পশ্চিমবঙ্গের পরিকাঠামো বলতে আর কী বলব সেরকম মনে পড়ে না ভারতের অন্যতম অংশের সাথে এটা অবশ্যই তুলনীয় অন মানে একটা পশ্চিমবঙ্গ মানে ভারতের একটা অনেকটাই ভারতের অন্তর্গত ভারতে যেরকম আমাদের রাজস্থান কাশ্মীর আছে সেরকম পশ্চিমবঙ্গেও অনেক অনেক পরিকাঠামো আছে যেগুলো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে রাজ্যটিকে ঘুরে দেখার জন্য অনেক বিকল্প আছে পশ্চিমবঙ্গে